হ্যালো তেলের দাম যা বাড়ছে আর তা কি তুই কি টিকিটের দাম কি বাড়াবি হুম আর রাস্তায় যা জ্যাম ব্রেক মারতেই মারতেই তো অর্ধেক তেলে তেল শেষ হয়ে যাচ্ছে আর তুই তুই তো পিছনে থাকিস তেলের দাম উঠছে কি না তুই তো জানিস ভালোভাবে আর ইউনিয়ানের ওরাও তো বলছিলো দাম বাড়াতে তা ওদেরকেও তো দিতে হয় কিছু সপ্তাহে ঠিক আছে কতো তা আগে তো কিলোমিটারে পা এই পাঁচ কিলোমিটারে হচ্চে মনে হয় দশ টাকা ছিলো এখন কতো করে করবি পনেরো ঠিক আছে আর তা সেই ইউনিয়ানের ওই টাকাটা তো বাকি ছিলো তা কবে কী দেওয়া যাবে বলতো কালকেরে কি দিতে পারবি ঠিক আছে তা হচ্ছে কী বলে লোক বাসে কি সেরকম লোক ফোক হচ্চে আর ইনকাম টিনকাম তো খুব ভালো না আর বাজারের যা দাম ও বাড়াতে হবে খুব অসুবিধা ঠিক আছে